আমি রঙ মিস্ত্রি বলছি

আমি এশিয়ান এশিয়ান পেন্টের রঙের কাজ করি

আমরা বাইরের জন্য অ্যাকোয়া টাচ ব্যবহার করি না এশিয়ান পেন্ট প্রটেকটার আর ভিতরের জন্য রয়্যাল সাইন অ্যাকুরা লাইট এইসব প্রোডাক্ট ইউজ করি

হ্যাঁ ওইটা আপনার দশ বারো দশ বারো রুমে আপনার ম্যাক্সিম্যাম একশো চারশো স্কোয়ার ফিট হয় ওখানে ম্যাক্সিমাম ছ লিটার মতো রঙ লাগে এবং আপনি যে রঙ মতো রঙের রেঞ্জের রঙ নেবেন সে রকম আপনার দাম পড়বে ম্যাক্সিমাম স্টার্টিং আছে সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং আপনার আপটু সাড়ে আটশো টাকা অবধি তো আপনার পাঁচ লিটার রঙ লাগবে এবার হিসাব করে ওটা আপনার দেখতে হবে যেমনি আপনার যদি আর ছ লিটার মাল লাগে একটা রুমে তাহলে আপনার চার হাজার টাকার মতো রঙ লাগবে আর যদি আপনি যদি একটু দামি রঙ লাগান ছশো টাকা লিটার সেটা একটু কস্টলি পড়বে

আমরা হেলমেট ব্যবহার করি সেফটি বেল্ট ইউজ করি হ্যাঁ আর পায়ে সু ইউজ করি

অবশ্যই আমার লাইফ ইন্সিওরেন্স আছে ওই জন্য ইন্সিওরেন্স করা আছে অলরেডি এটা ওদের অনেক রকম ডিলারশিপ আছে বিভিন্ন দোকান আছে যেসব দোকানগুলো আপনার এশিয়ান পেন্টের রেজিস্টার বা এশিয়ান পেন্ট কোম্পানির সাথে যুক্ত হয়েছে দোকান থেকে কালেক্ট করা হয় এখান থেকে সব বিভিন্ন বর্ধমানে অনেক চত্বরে দোকান আছে যেমন লক্ষ্মী হার্ডওয়ার চক্রবর্তী ডেটা সিটি পেন্ট এইগুলোতে আপনি এশিয়ানদের প্রোডাক্ট পাবেন এশিয়ানদের প্রোডাক্ট এমনিতে খুব ভালো আপনি ইউজ করলে বুঝতে পারবেন

ওইটা ফার্স্ট চয়েসটাই পার্টির ওপর পার্টি পার্টি কোন চয়েসটা বলছেন আপনার পার্টি যদি বলেন এশিয়ান করবো বা ডুলাক্স করবো এটা পার্টির ওপর আমরা প্রথম ছাড়ি তারপর সেকেন্ড অপশেনটা আমরা দি যদি আপনার ডুলাক্স আমরা বেনিফিট ভালো পাই কভারেজ পাই এশিয়ানের কভারেজ মোটামুটি ভালো কিছু অংশ আছে সেগুলো ভালো তারপর আমরা সেরকম ভাবে বলি তা আপনার যদি থাকে আপনি বলবেন আমরা গিয়ে দেখে আসা হবে যাবো

ম্যাক্সিমাম আমাদের মান্থলি পনেরো হাজার কোনো মাসে আমাদের ডেলি হিসাবে পে হয় পাঁচশো টাকা মজুরি পড়ে আমি ডেলি আট ঘন্টা ডিউটি পড়ে সকাল আটটা থেকে বিকেল চারটে অবধি হ্যাঁ তার মধ্যে ব্রেক টাইম আছে আমি ডেলি পাঁচশো টাকা মেকিং চার্জ পড়ে যায় আর মান্থলিও আপনার পনেরো হাজার বারো হাজার সামথিং চলে আসে

অবশ্যই আমরা এশিয়ানের রেজিস্টার আমরা যেহেতু কোম্পানি থেকে আমাদেরকে একটা পয়েন্ট দেয় এবং বিভিন্ন রকম গিফট দেয় তো আমাদের টাস্ক থাকে সেই টাস্কগুলো সময় মতো যদি কমপ্লিট করতে পারি কোম্পানি থেকে অনেক রকম কস্টলি গিফট আমাদেরকে দেয় যেমন মাইক্রোওভেন ইন্ডাকশন এবং এসি এয়ার কুলার এয়ার ফিল্টার সব রকম টাইপের গিফট আমাদেরকে দেওয়া হয়

না এখন আপাতত বর্তমানে কিছু পাইনি অবশ্যই একদম চাইছি আমরা না এইরকম কোনোরকম এরকম কোনো আলোচনা হয় না আর এগুলো আমরা দেখেওছি তদন্ত করে হ্যাঁ তো ওইটা আশা করি আমাদের এরিয়াতে কোনোরকম খবরাখবর আমরা পাইনি যদি হয়ে থাকে সেটা আমরা এখনো খবরা খবর পাইনি

না আমরা অত জানি না এবার দেখতে হবে আপনি যদি বলেন একটু যদি বলে দিন ওইটা আমাদের খুব ভালো হবে আমরা জেনে নেব কী করে যোগাযোগ করবো

ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বেশ ঠিক আছে